ভারতের সরকারি ভাষা হলো হিন্দি এবং ইংরাজি সংবিধানে কোনো জাতীয় ভাষা নেই দেশের অন্যান্য সাধারণ ভাষাগুলি হল মালায়ালম তামিল তেলেগু ভাষাগত বৈচিত্র্য যেমন আমি বাঙালি বাংলা ভাষায় কথা বলি তামিল তামিল ভাষায় কথা বলে মালায়ালম মালায়ালম ভাষায় কথা বলে